গ্রাম্য এলাকার কিছু খেলা থাকে এবং গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা সেই খেলায় অংশগ্রহণ করে থাকে গ্রামের খেলাধুলোর মধ্যে অনেক খেলাগুলো হচ্ছে লুকোচুরি খেলা ফুটবল খেলা এই ধরনের খেলাগুলো ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলে থাকে যেগুলো শহরের দিকে সচরাচর দেখা যায় না গ্রাম্য পরিবেশে এই ধরনের খেলাগুলো দেখা যায় এবং গ্রামের ছেলেমেয়েরা এই ধরনের খেলাগুলো খেলে তাদের জীবন যাপন করে আমার মনে হয় এই ধরনের খেলাগুলো প্রত্যেকটা ছেলেমেয়ের খেলা উচিত